হ্যাঁ আমি প্রতি নিয়ত লেখার অভ্যাস আছে একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আমি পরিচালিত করি নিজের লেখার অভ্যাসটিকে এছাড়া আমি বিভিন্নভাবে লেখার শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে একটু রুটিন তৈরি করেছি যেখান থেকে আমি প্রতিনিয়ত ওই সময়ের মধ্যে কাজটিকে পরিসমাপ্ত করার নিজের বিরল চেষ্টা করে থাকি এছাড়া নিজেকে সেই সময়টা অন্য কোনো কাজে মনোযোগী না করে শুধুমাত্র সেই কাজটার জন্য বা সেই লেখালেখির মধ্য দিয়ে নিজেকে সীমিত করে থাকি এবং সেই ব্যতীত তা অমনোযোগ হওয়ার সম্পন্ন বিভিন্ন কাজগুলিকে আমি বিশেষভাবে অগ্রাহ্য করে থাকি এবং শুধুমাত্র সেই লেখা বা সেই সময়মাফিক যে একটি পার্টি কুলার বা একটি নির্দিষ্ট সময়ে যে কাজটিকে আমাকে করার যে আমি রুটিন তৈরি করেছি সেই কাজটি আমি সেই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করে থাকি